হ্যালো হ্যালো

কাকা হাঁ বলছি তাই কাজ বাজ নেই কাজ করতে হবে তো তা কোথায় ঠিক করলে কাজ বাজ যেতে হবে তো হ্যাঁ বলছিলাম কলকাতা থেকে নাকি বলছিলাম কলকাতা থেকে নাকি জলপাইগুড়িতে আরও রেট বাড়া বেশি আছে ও তাহলে জলপাইগুড়িতে গেলে তো টাকাটা বেশি দেবে তাতে কী আছে দু মাস কাজ করে আসব টাকাটা বেশি হবে হ্যাঁ ভালো তো হবে আরও সবাই যাবে ওখানে কয়েকজন আছে আরও রাস্তার কাজ আছে গাড্ডার কাজ আছে হ্যাঁ আরও লোক যাবে বা ওখানে রেট বেশি আছে বা কাজের সংখ্যাও বেশি আছে ওখানে হাজার হাজার টাকা করে রেট দেবে ওখানে হ্যাঁ ওখানে গেলে তো ভালো হয় তাহলে রেডি থেকো কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ হ্যাঁ